আমি একটি বৃহত্তর ক্রিকেট দলের জন্য খাবার রান্না করেছিলাম চার দলের নক আউট ক্রিকেট খেলা হচ্ছিলো সেই খেলায় আমি চুয়াল্লিশজনেরই একসঙ্গে রান্না করেছিলাম ওটা আমাদের ক্লাবের পক্ষ থেকে হয় ওটা ছাব্বিশে জানুয়ারির দিন আমরা সকল দেশের মানুষ সমবেত হয়ে একটা ক্রিকেট খেলা চালু করেছি ওই খেলায় অনেক বাইরের ছেলে মেয়েরাও আসে কিন্তু বেশি খেলে আমাদের দেশি ছেলেরা আমরা দেশের ছেলেরা যার যারে যাতে আরো উন্নত হয় সেই জন্য আমরা ওই দিন ওই খেলাটা চালু করেছি দেশের ছেলেদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খেলা আমাদের জীবনে একটা বড়ো লক্ষ্য আমাদের সন্তানরা আরো বড়ো খেলোয়াড় হোক এটা আমরা চাই খেলা একটা জীবনের বড়ো পর্যায় পড়াশুনার সাথে খেলাধুলোটাও মানুষ যাতে মর্যাদা পায় সেই জন্য খেলাধুলাটা আমরা আরম্ভ করেছি তাহালে ওই খেলোয়াড়রা যে আসবে তারা খাবে কী এই জন্য আমি ওদের একটা ভালো করে রেসিপি দিয়ে রান্না তৈরি করেছিলাম তাতে ছিলো চিকেন মটন পনির সকল রকমের খাবার ওরা পেট ভরে ওই রান্না করা খাবার খুব ভালো করে খেয়েছে এবং আমার খাবার ওদের কাছে খুব প্রিয় কারণ আমি ভালো নাকি রান্নাবান্না করেছি তাই ওরা খুব ভালোভাবে সকলে পেট ভরে ওই খাবারটা ভোজন করেছে

বাড়ির সকল সদস্যরা আমাকে ধন্যবাদও জানিয়েছে যে তুমি এতো ভালো রান্না কোথায় শিখলে কার কাছে শিখলে এতো ভালো রান্না তাই আমি ওদের ভালোবাসায় নিজেকে মুগ্ধ হয়ে গেলাম